আমাদের বাড়িতে আমি বাঙালিয়ানা এবং বাঙালি ঐতিহ্য মেনেই সম্পূর্ণ রান্না সম্পন্ন করি বি যেমন আমি ভাত রান্না করার সময় ভাতের জল গরম হয়ে যাওয়ার পর যখন চাল ফেলি তারপর আমি লক্ষ্মীদেবীর প্রণাম করি এর ফলে আমার পরিবারে সুখ শান্তিও বজায় থাকে বলে আমার মনে হয় এবং বিভিন্ন অনুষ্ঠানে রান্না করার পর আমি তা দেবীর লক্ষ্মীদেবী বা বিভিন্ন দেব দেবতাকে উৎসর্গ করি ভগবানের উদ্দেশ্যে তারপর আমার বিভিন্ন কুসংস্কারও আছে রান্নার প্রতি যেমন লোকে বলে এঁচোড় খেলে পুরোনো ব্যথা ফিরে আসে ফলে আমি খুব একটা এঁচোড় খাই না এবং নিম পাতা যেমন সুফল দিক আছে নিম পাতা খেলে বলে চর্মরোগ চলে যায় ফলে আমাদের বাড়িতে আমি বেশি বেশি নিম তরকারি করি নিমের রান্না করে থাকি আবার নিম বিভিন্ন তরকারিতেও দিয়ে থাকি আবার ওল বা মানকচু খেলে নাকি গলা চুলকোয় আসলেই গলা চুলকোয় এর ফলে আমি সেটা রান্না করি না